খেলাধুলায় প্রযুক্তির ভূমিকা বর্ণনা করতে গিয়ে আমরা প্রথমে দেখি যে ক্যামেরার কথা আমরা বলি যে আগে যেটা হতো যে আমরা আগে হচ্ছে লাইভ দেখতে পারতাম না কোনো খেলা ধরো বিদেশে খেলা হচ্ছে সেটা আমরা লাইভ দেখতে পেতাম না যেটা এখন আমরা ক্যামেরার মাধ্যমে আমরা সেটা লাইভে দেখতে পাই এবার আগে যেমন হতো যে ব্যাটসম্যান কিংবা বলার যদি কোনো ছোটোখাটো ধরো ভুল করছে কিংবা ভুল যদি নাও করে থাকে তা আম্পেয়ার যদি ভুল করে তাহলে সে যেটা ডিসাইড করতো সেটা কিন্তু আগে সেটা মেনে নেওয়া হতো কিন্তু এখন সেটা সম্ভব নয় কারণ এখন ক্যামেরা আসার পর থেকে আরও সতর্ক হয়ে গছে থার্ড আম্পেয়ারকে জানানো হয় সে ফুটেজটাকে ভালোভাবে ক্লোজলি দেখে সেটা চেক করে যে কার ভুল সেটা ব্যাটম্যানের না বলারের ভুল কার ভুল সেটাও দেখে নিয়ে তারপর ডিসাইড করে তো এইটা হচ্ছে ক্যামেরা আসার পর থেকে যে কত সুবিধা হয়েছে একটা ক্রিকেট খেলা যেটা ক্রিকেট খেলা বলো ফুটবল বলো যে কোনো জিনিস আমরা এখন বাড়িতে বসেই দেখতে পাই তো খেলাধুলা ক্রিকেটটা যেমন আমরা ক্রিকেট খেলা আমরা খুবই ভালোবাসি আমরা সবাই যে তো সবাই তো আর যেতে পারে না বিদেশে খেলা দেখতে তো আমরা এখন যেটা লা লাইভে দেখতে পাচ্ছি তো সেটা ক্যামেরার জন্যই সেটা সম্ভব হয়েছে তো আমরা এখন ক্যামেরার জন্যেই আমরা সব কিছু ঠিক ভুল আমরা খুব ভালোভাবে নিখুঁতভাবে বিচার করতে পারি